রাজনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে নাগরিক সমাজ বা সাধারণ মানুষের ভূমিকা গণতান্ত্রিক ব্যবস্থায় অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ জনশক্তি যেটাকে আমরা বলছি সাধারণ মানুষ তাদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই কোনো রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণতা অর্জন করতে পারে না তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেমন কিনা যদি কোনো রাজনৈতিক দল নতুন কোনো কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা করেন বা সরকারে ক্ষমতায় যারা রয়েছেন তারা যদি নতুন কোনো কর্মসূচি রূপায়িত করার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা প্রথমেই বুঝে নেন যে এটি জনমানসে ঠিক কতখানি প্রভাব বিস্তার করবে এর কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে নাকি এটি ইতিবাচক সিদ্ধান্ত হতে চলেছে সেই বুঝে তারা এগিয়ে যান এটি একটি দিক বেসরকারি সংস্থা যেগুলি তারা প্রধানত অর্থবলে বলীয়ান এ কথা সর্বজনবিদিত ইতিহাসে আমরা দেখেছি যিনি বা যারা অর্থবলে বলীয়ান তারা নিয়ন্ত্রণ করেন সমাজ তারা নিয়ন্ত্রণ করেন রাজনীতি এমনকি রাষ্ট্রব্যবস্থার উপরেও তাদের একটা প্রভাব থাকে সুতরাং এক্ষেত্রেও বেসরকারি সংস্থা তাদের যে অর্থ লগ্নিকরণ এবং তাদের যে পরিকল্পনা সেগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিঞ্চিত রাজনৈতিক দলগুলিকে প্রভাবিত করেন এ কথাও সর্বজনবিদিত এটিও সবাই জানেন